দাদা আমি ক্যাব বুক করেছিলাম আমি শিয়ালদা থেকে ধর্মতলায় যাব একটা কাজের বিষয়ে কোনও ক্যাব আসছে না কী কারণে আসছে না সেটা তো আমার জানা নেই তো ক্যাব কখন আসবে সেটা জানতে চাইছি আমার দেরিও হয়ে যাচ্ছে একটা কাজের জন্য বেরিয়েছি যদি আমি ক্যাব না পাই সামনে কোনও অটো স্ট্যান্ড বা কোনও কিছু আছে আমি জানতে চাইছি যদি থাকে তা আমাকে বলে দিন আর যদি না থাকে আমি লোকের কাছ থেকে শুনে নিচ্ছি কোথায় থেকে কোথায় যেতে হবে সে বিষয়ে তো আমার জানা নেই একটু হেল্প করলে একটু ভালো হতো আমাকে যে আমি কী করে যাব বা সামনের কোনও অটো স্ট্যান্ডে গিয়ে কথা বলব কেন আমার তো যেতে দেরি হচ্ছে আমার তো যেতেই হবে যদি না যাই সেখানটা সেই কাজটা হয়তো নাও পেতে পারি সময় অনুযায়ী